হ্যাঁ আমার পরিবারে একটা দু তিনটে পারিবারিক রেসিপি রয়েছে যা পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মের মধ্যে দিয়ে এগিয়ে চলে এসেছে সেইগুলির মধ্যে হল যেমন আলু পোস্ত ইলিশের ভাপা ইত্যাদি তার এদের মধ্যে ইলিশের ভাপাটা আমি শেয়ার করতে চাই সেই ইলিশের ভাপা রেসিপিটা সংক্ষেপেই বলছি প্রথমে ইলিশ মাছগুলিকে ভালোভাবে ধুয়ে রসুনবাটা আদাবাটা নুন হলুদ লঙ্কা লঙ্কাবাটা সর্ষেবাটা এইসব দিয়ে মাখিয়ে রেখে নিতে হবে তারপর একটা কলাপাতাতে সামান্য সর্ষের তেল দিয়ে সেই মাছগুলিকে ভালোভাবে মুড়ে নিতে হবে এবং একটা টিফিনবাটি জলের মধ্যে বসিয়ে সেই মাছগুলিকে টিফিন বাটিতে রেখে ঠিকভাবে ভাপিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় এরপর সেগুলিকে বার করে নিলেই হবে ইলিশের ভাপা তৈরি হয়ে যাবে এইভাবে বংশ পরম্পরার মধ্যে দিয়ে আমাদের ইলিশের ভাপা তৈরি করে চলে এসছে